আমার প্রিয় বিষয়বস্তুগুলি হল বাংলা ইংরেজি অঙ্ক জড়বিজ্ঞান জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সব বিষয়গুলোকেই আমি প্রিয় বলে মনে করি কারণ সারা জীবনের জন্য যদি আমাকে এক ধরনের বই পড়তে বলা হয় তাহলে আমার জীবনে একঘেয়েমি চলে আসবে আর একটা বিষয়েই জ্ঞান অর্জন হবে মানুষের জীবনে সবরকম জ্ঞানের দরকার সেই জন্য সবরকম বই পড়ারও প্রয়োজন বোধ হয় সারা জীবনের জন্য তাই সবরকম বই পড়ে রাখাটাই প্রয়োজন একটা বই পড়লে একটা বিষয়েই জ্ঞান অর্জন হবে সাম্প্রতিক বই হিসেবে আমি ঠাকুমার ঝুলিকেই বেছে নিয়েছি কারণ ঠাকুমার ঝুলি বই পড়ার পর আমার সেখান থেকেই অনেক অভিজ্ঞতা এসেছে আমার অনেক ভালো লেগেছে ঠাকুমার ঝুলি গল্পটি পড়ে